পুরুলিয়া শিল্পর দিক থেকে সেরকম উন্নত নয় এখানে সেরকম বড়ো কোনো শিল্প নেই তাও ওই বিড়ি বাঁধার শিল্প গালা শিল্প চড়িদার মুখোশ শিল্প এই শিল্পগুলি রয়েছে এখানে বেশিরভাগ মানুষই শিল্পর মধ্যে ছোটোখাটো দোকান গোলদারি দোকান মিষ্টির দোকান তেলেভাজার দোকান বা ছোটোখাটো জামাকাপড়ের দোকান এইসবের মধ্যে দিয়ে নিজেদের জীবিকা নির্বাহ করে এবং অনেক অনেকটা অংশের মানুষই চাকরিক্ষেত্রে বাইরে থাকে তাই শিল্প বেশি নেই এবং চাষবাসও এখানে সেরকম নেই তাই চাষবাসের উপর নির্ভর করে না বর্ষার জলের উপর চাষবাস নির্ভর করে